প্রযুক্তিগতভাবে ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষা ব্যবহার খুব ভালোভাবে করে চালু হয়েছে যেমন বাংলা ভাষায় ইন্টারনেটের সাহায্যে মানুষ বাংলায় ফোন বাংলায় কথাবাত্তা বাংলা ভাষার বিভিন্ন ভাবে মানুষ সুবিধা সুযোগ বাংলা ভাষার থেকে অর্জন করছে স্কুল কলেজ স্কুল পাঠ পঠনপাঠন সব বাংলা ভাঁষাতেই চালু হয়েছে এবং ছোটো বাচ্ছার থেকে শুরু করে এই ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে কথা বার্তা বাংলা ভাঁষা শিখা এবং ইন্টারনেট ছবির মোবাইল মারফৎ এই নেট ব্যবস্থায় বাংলা ভাঁষার আরো উন্নতি আরো প্রসার ঘটছে আগেকার দিনে এইভাবে এত ভাষা শিক্ষা ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত ব্যবস্থা ছিলো না বর্তমান পোযুক্তিতে ইন্টারনেট যেভাবে বাংলা ভাঁষাকে ব্যবহার করেছে এবং তাতে মানুষ যেভাবে এইসব ভাঁষা গ্রহণ করছে ইন্টারনেটের মাধ্যমে এবং শিক্ষাব্যবস্থা করছে মোবাইল মারফৎ তাতে করে পড়াশোনা সমস্ত ইন্টারনেটের মাধ্যমে তৈরি হচ্ছে বাংলা ভাঁষার ফর্ম ফিল আপ চাকরি বাকরির ক্ষেত্রেও ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তিবিদ্যার এই মাধ্যমে মানুষ অ্যাপলাই বিভিন্ন বাংলা ভাঁষায় কোত্তে পাচ্ছে এত বড়ো একটা পরিবর্তন এই ধরনের আগে ছিলো না ইন্টারনেটের মাধ্যমে মানুষ এইটা মানে খুব ভালোভাবে পোসার ঘটেছে এই প্রসার ঘটার ক্ষেত্রে এই অবদান এই প্রযুক্তির এই ইন্টারনেট ব্যবস্থা খুব দর্শনীয় জিনিস